হ্যালো কে বলছেন হ্যাঁ বলুন কোন বাসে আচ্ছা বলুন হ্যাঁ সেটার সমস্যা কী হচ্ছে বলুন আপনার

না প্রত্যেকটা সিটই তো হেলানো যাবে বাসের ও আচ্ছা তো আপনার ওখানে বাসের কোনো হেল্পার আছে তো হেল্পারকে একটু বলে দেখুন কোথাও আর আপনি যে বাসটার নাম বললেন যে বাসটার নাম বললেন সে বাসটার সিট তো এখন আর ফাঁকা নেই আগে বললে তো কিছু একটা করা যেত সিট তো এখন প্রায় ফুল আচ্ছা ক্যানসেল তো এখন আর এখন তো আর ক্যানসেল করতে পারব না যেহেতু বাসে উঠে পড়েছেন এখন ক্যানসেল করলেও কিছু লাভ নেই কেন না হচ্ছে আপনাকে তাহলে যেতেই হবে কিছু অন্য তাহলে বাসে যেতে হবে ক্যানসেল করা যাবে হাফ টাকা ফেরত পাবেন এখন ক্যানসেল করলে আচ্ছা ওখানে আর তো কোনো সিট এখন আপাতত ফাঁকা দেখতে পাচ্ছি না জানালার ধারে না জানালার ধারে না হলেও কিছু একটা কারও সাথে অ্যাডজাস্ট করা যায় না কি দেখছি জানালার ধারে হয়তো কেউ ছাড়তে চাইবে না কেন না জানালার ধারের সিটে সবাই চায় তো আপনার জানালার ধার ছাড়া কি জানালার ধার ছাড়া কি আপনার একবারেই চলবে না হ্যাঁ সেটা আছে জানালার ধার তো এবার দেখুন হয়তো কিছু একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে তাই হয়তো অন্য কেউ ঢুকে গেছে নাহলে এরকম সমস্যা তো কোনো দিন হয়নি আপনার সিট নাম্বারটা কত কত আছে একটু বলবেন আচ্ছা আপনাদের তিনটে সিটই এক্সচেঞ্জ করতে হবে না কি একটা করলেই চলবে ও আচ্ছা সিটগুলো কি মিডলে পড়েছে না কি হচ্ছে একদম ধারে পড়েছে একদম ধারে পড়েছে তাই তো ও মানে ট্রিপল সিটের দিকে পড়েছে না ডবল সিটের দিকে সিটেই পড়েছে আপনার ট্রিপল সিটে জানালার ধারে চাই তাই তো তো আগের সিট নাম্বারগুলো প্রথমের দিকেও আপনাদের কোনো সমস্যা নেই তো যদি বলেন যে ইঞ্জিন ইঞ্জিন আছে বাসের তখন সমস্যা হবে ইয়ে হবে আওয়াজে খারাপ লাগবে এরকমটা করলে হবে না তখন তাহলে সামনের সিটের দিকে একটু চেষ্টা করছি আপনাদের কারোর সাথে অ্যাডজাস্ট করার একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন জানালার ধারে আগের দিকে প্রথমে বারো তেরো নম্বর সিটগুলো ফাঁকা রয়েছে ফাঁকা বলতে এমনি ইয়াং ছেলেরা রয়েছে কয়েকজন তাদেরকে বললে তারা হয়তো ছেড়ে দেবে তাদেরকে বলে দেখছি অ্যাডজাস্ট করা যায় কি না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ